আমার একটি সময় হলো যখন আমি একটা ভুল করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে উচ্চমাধ্যমিকে ভর্তি হয় এবং সেখানে ভুলবশত অন্য বিষয় নিয়ে পড়াশোনা করতে শুরু করি একাদশ শ্রেণীতে আসার পরীক্ষার ফলাফল খুব খারাপ হয় তখন আমি খুব ভেঙ্গে পড়ি ভেবেছিলাম পড়াশোনা ছেড়েই দেবো কিন্তু হঠাৎ আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে একদিন ডেকে পাঠালেন আমি কেনো বিদ্যালয়ে যাচ্ছিনা তার কারণ জিজ্ঞাসা করেন আমি তার প্রশ্নের উত্তরে পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বলি কিন্তু তিনি আমাকে সেদিন খুব ভালো করে বোঝালেন পড়াশোনার গুরুত্ব কী আমি বাড়ি এসে সারারাতই সেই কথা বারবার ভেবেছিলাম তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবার পুনরায় পড়াশোনা করবো তখন বিষয় পরিবর্তন করে আবার শুরু করি এবং চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল করি অবশ্যই এই পরিস্থিতিটা ঠিক করতে আমাকে অনেক মানসিকভাবে পরিশ্রম করতে হয়েছে এই পরিস্থিতি আমি সামনে